আমরা যেহেতু গ্রামে থাকি সেজন্য এখানকার গ্রামের মানুষ এতোটা মোটা নয় তবু কিছু কিছু মানুষ মোটা আছে তাঁরা ওজন কমানোর জন্য সকালবেলা হাঁটা চলা এইসব করে এবং উষ্ণ গরম জল তার সাথে লেবু মিশিয়ে খায় তাতেও কিছুটা ওজন কমানো যায় এবং গ্রামের মানুষ প্রচুর পরিশ্রম করে সেইজন্য এখানকার মানুষ অতটা মোটা হয়নি তাঁরা প্রচুর চাষে জমিতে খাটে পরিশ্রম করে সেইজন্য গ্রামের মানুষ অতটা মোটা হয়নি এখানকার মানুষ রোগাই হয় এবং কিছু কিছু মানুষ মোটা আছে তারা কিছু ঘরোয়া পদ্ধতিতে যেমন কিছু পরিমাণে কম পরিমাণে খাওয়ার খাওয়া তেল মজ মশলা রিচ রান্না এইসব খাওয়া থেকে দূরে থাকে এবং পরিমাণ মতো জল খাওয়া হাঁটাচলা করা পরিশ্রম পরিশ্রমের কাজ করা এসব দিয়ে মোটা ওজন কমানো যায় এবং আমাদের বাড়িতে আমার হাসবেন্ড মোটা আছে সেও সে প্রতিদিন সকালে ওঠে হাঁটাচলা করে এবং উষ্ণ গরম জলের সাথে লেবু মিশিয়ে খায় এতে কিছুটা ওজন কমানোর চেষ্টা করা যেতে পারে